উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন রকম কারুশিল্প ও স্থানীয় শিল্পর মধ্যে সব থেকে বিখ্যাত হল টেরাকোটার শিল্প টেরাকোটা এবং বাঁশের বেতের তৈরি যেসব ধরনের শিল্প হয়ে থাকে ছোট ছোট শৌখিন জিনিস হাতে তৈরি সেই সব জিনিস কিন্তু এখানে খুবই বিখ্যাত এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মানুষের হাতের তৈরি জিনিস পাওয়া যায় কাপড় দিয়ে পুতুল তৈরি করা হয় বিভিন্ন রকমের বেত বা মেচা এছাড়াও বেতের যেসব বাঁশের বিভিন্ন রকম শৌখিন জিনিস ফুলদানি এখন ফ্লাওয়ার ভাস উঠেছে গ্লাস তারপরে বিভিন্ন ধরনের শৌখিন চেয়ার সেসব জিনিস কিন্তু এখন এখানে শৌখিনভাবে এবং কারুকার্যের মাধ্যমে তৈরি করা হয় এবং সেসব কারুকার্য শিল্পরা শিল্পীরা কিন্তু বহু দিন থেকে করে এসেছে তারা প্রজন্ম থেকে প্রজন্মতর এক তার বাবা করেছে বাবার ছেলেও করেছে আবার ছেলের ছেলেও করেছে এবং তারা সেই সব শিল্প কিন্তু দেশে বিদেশে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে তারা নিয়ে যায় নিয়ে যেয়ে বিক্রি করেন ছোট ছোট মেলাতে বা আমাদের এখন বিভিন্ন রকম বড়সড় মেলা চলছে সেই মেলাতেও কিন্তু তারা তাদের হাতের কাজ নিয়ে তুলে ধরে এবং এই সেইখানকার ইতিহাসকে প্রতিফলিত করেন এবং বিভিন্ন যেসব টেরাকোটার কাজ রয়েছে লাল মাটি থেকে টেরাকোটার কাজ করা হয় সে টেরাকোটার কাজ কিন্তু তারা প্রজন্ম থেকে প্রজন্মতর করে এসেছে একজন নয় তার বাবার পূর্বপুরুষ ধরে তারা করে এসেছে টেরাকোটার যেসব কাজ হয় মাটির লাল মাটি দিয়ে বিভিন্ন ধরনের রং তৈরি করা এবং সেখান থেকে ইটের মতন ছোট ছোট রং বা তৈরি করা সেসব থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করা মাটির জিনিস বলুন বা বিভিন্ন রঙিন জিনিস সেসব জিনিস কিন্তু তারা করে এসেছে এবং তারা সেটা আজ নয় প্রজন্মতর ধরেই করে এসেছে তাদের ইতিহাসকে ওইখানকার ইতিহাসকে তুলে ধরেছে এছাড়াও যেসব কাপড় দিয়ে পুতুল তৈরি করা হয় পুতুলের মধ্যে বিভিন্ন রকমের চোখ মুখ এবং পুতুল মানুষের যে রূপের যে বৈচিত্র সেসব বৈচিত্রও তুলে ধরা হয়েছে ওই পুতুলের মাধ্যমেই বিভিন্ন রঙিন কাপড় দিয়ে এছাড়াও ওইখানকার বিভিন্ন পশুর বা জন্তু জানোয়ারের চামড়া বা হাতির দাঁত থেকেও বিভিন্ন অলংকার তৈরি করা হয় সেসব অলংকারও কিন্তু দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয় এবং সেটা তারা কিন্তু বহু দিন থেকেই করে এসেছে প্রজন্ম থেকে প্রজন্মতর এবং সেখানকার ইতিহাসকে তারা তুলে ধরে রেখেছেন